আমার কিছু কিছু সখের মধ্যে একটি হল বাগান বানানো এর জন্য আমি চারাগাছগুলিকে কখনো কখনো নার্সারি থেকে কিনে আনি বা কিছু ক্ষেত্রে বেশীরভাগ ক্ষেত্রে আমি নিজেই চারাগুলিকে তৈরি করি উন্নত মানের বীজ থেকে আমি তা সেই বীজগুলিকে সংরক্ষণ করি এবং ধীরে ধীরে সেগুলিকে যত্ন করে আস্তে আস্তে চারা গাছে রূপান্তরিত করি এবং সেই চারাগাছগুলি আমি আমার বাগানেতে রোপণ করি এর এছাড়াও আমি নানারকম ক্ষেত্রে আমাদের যেমন কিছু কিছু রাজ কিছু কিছু পঞ্চায়েত বা ব্লক বা ব্লকেতে বা আমাদের ভিডিও অফিসেতে চারাগাছ দেওয়া হয় সেই সময় আমি সেইখান থেকে গিয়ে সেগুলোকে কালেক সেগুলোকে নিয়ে আসি এবং আমার বাগানেতে রোপণ করি এবং ধীরে ধীরে তাদের পরিচর্যার মাধ্যমে সেগুলিকে বড়ো করে বড়ো করে তুলি এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যেমন আম বা অন্যান্য ফল ফলের ক্ষেত্রে আমি তা সেই বীজগুলিকে সংরক্ষণ করি এবং আমার বাড়িতে ছোটো টবের মাধ্যমে টবেতে সেগুলিকে ছোটো ছোটোভাবে যত্ন যত্ন করে ছোটো করে বড়ো ছোটো থেকে বড়ো করে তুলি এছাড়া তার বীজই ব্যব দ্বিতীয় ক্ষেত্রে তার বীজগুলিকেই ব্যবহার করি এবং সেই বীজ থেকে আরও নতুন গাছ চারাগাছ তৈরি করি